হ্যাঁ হ্যালো কেমন আছিস বল হ্যাঁ হ্যাঁ আমি ওখানে ভর্তি হয়েছি হ্যাঁ হ্যাঁ সাবজেক্টগুলো ঠিকভাবে করেছি ওই দশটা নাগাদ

হ্যাঁ হ্যাঁ আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আর আমি যখন যাব তোকে ডেকে নিয়েই যাব হুম হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা তাহলে একসঙ্গে খাওয়া হবে বেশ আনন্দ হবে

আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ তুই পড়া শুরু করে দিয়েছিস আচ্ছা তা হচ্ছে কোথাও কি পড়তে যাবি তুই

হ্যাঁ হ্যাঁ আচ্ছা তাহলে যেখানেই ভর্তি হব দুজন একসঙ্গেই ভর্তি হব তাহলে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ